আমি একবার আন্দামান গেছিলাম সার্ফিংয়ের জন্য সার্ফিংয়ের জন্য আন্দামানের নীল আইল্যান্ডটি আমার খুব পছন্দ হয়েছিলো সেখানেই সব রকম অনুকূলতা ছিলো সার্ফিংয়ের জন্য কিন্তু একটা জিনিস সেখানেও আমি অভিজ্ঞতা করেছিলাম সেখানে প্রচুর পাথর মানে ওখানকার সমুদ্রটি এমনই যে তাদের সব সৈকতেই প্রচুর পাথর সেটার জন্য ওখানে সার্ফিং করতে প্রচুর প্রবলেম ফেস করতে হয়েছিলো তাছাড়া ওখানকার সমুদ্র সৈকত সার্ফিংয়ের জন্য যথেষ্ট ভালো এবং আমি খুব ভালো সার্ফিংয়ের অভিজ্ঞতা করেছিলাম